আমি আজ এগারোটার সময় প্রসাদপুর থেকে চন্দ্রকোনা টাউনের বাসস্ট্যান্ডে আসার জন্য একটি ক্যাব বুক করেছিলাম কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ক্যাবটি বর্তমানে আসেনি আমি বর্তমানে প্রসাদপুর বাঁধের সামনে দাঁড়িয়ে রয়েছি একটু বলতে পারবেন কতক্ষণ বাদে ক্যাবটি আসবে বা বর্তমানে ক্যাবটির অবস্থান কি